বিভিন্ন র রান্নার বিভিন্ন রন্ধন প্রণালী রয়েছে প্রতিটি রান্নার ক্ষেত্রে সেগুলো পরিবর্তন হয় রন্ধন প্রণালীর অভিজ্ঞতা বলতে হচ্ছে যে যেকোনো রান্নায় আমি মনে করি কম আঁচে অর্থাৎ একদম যতটা সম্ভব কম আঁচে করলে কি হয় না রান্নারটা ভালো হয় মানে রান্নাটা অনেকক্ষণ ধরে করলে রান্নার স্বাদটা বাড়ে যেমন একেবারেই অতিরিক্ত আঁচে যদি করা হয় তাহলে রান্না পুড়ে যাওয়ার একটা থেকে যায় একটা ঘটনা হতেই পারে যেখানে রান্না হয়তো পুড়ে গেল তাই আমরা চেষ্টা করি সব সময় কম আঁচে রান্না করার আর কোন রন্ধন প্রণালী সহজ বা কঠিন এটা অবশ্যই নির্ভর করছে যে আমি রান্নাটা কি করছি তার ওপর রান্না যদি যদি মাংস রান্নার কথা বলি সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারে করা হয় তাই এটা একটু কঠিনের দিকেই বলা যেতে পারে বা কিছু যদি বিশেষ পদ্ধতি যেমন মানে একটু ভালো রান্না যেগুলো সেগুলো যদি করা হয় সেক্ষেত্রে একটু ধৈর্য সহকারেই করা উচিত যেকোনো রান্নায় ধৈর্য সহকারে বা মনোযোগ দিয়ে করলে তুলনামূলকভাবে রান্নার স্বাদ বাড়ে তাই যেকোনো রান্নার ক্ষেত্রেই সহজ বা কঠিন সেভাবে তো বলা যায় না যেকোনো রান্নাই যদি ধৈর্যের সাথে আনন্দের সাথে করা হয় তাহলে আমার মনে হয় রান্না প্রণালীটাও সহজ হয়ে যাবে এবং রান্নার গুণগত মান বা রান্নার যে স্বাদ সেটা আরো ভালো হবে